আমার বাড়িতে তৈরি বিভিন্ন রকমের পানীয় হয় যেমন প্রত্যেক দিনই আমরা একটু বেশি খাই যেটা সেটা হল নুন লেবু চিনির শরবত এটা আমাদের আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসি বা আমরা প্রত্যেক দিন এটা খাই আমাদের শরীর ভালো রাখার জন্য এটা আমাদের শরীরের খুব কাজ দেয় এটা খেলে যেন মনে হয় কোনও ক্লান্তি আসে না আরেকটা আমরা পানীয় তৈরি করি যেটা হল ঘোলের শরবত ঘোলের শরবতটাও আমরা খুব ভালোবাসি মূলত এটা গীষ্মকালেই খাই শীতকালে খুব একটা আমরা ঘোলের শরবত খাই না গীষ্মকালে আমরা এটা খাই ঘোল ঘোল দিয়ে অল্প সামান্য একটুখানি নুন আর চিনি দিয়ে শরবতটা আমরা বানাই নিয়ে আমরা এটা খাই আর এছাড়া তৈরি করি আবার লস্যি লস্যিটাও খুব ভালোবাসি টক দই একটুখানি ওই গন্ধ হওয়ার জন্য ভ্যানিলাটা দিই দিয়ে চিনি দিয়ে লস্যিটা তৈরি করি লস্যিটা হচ্ছে তো ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকেই খুব ভালোবাসে আমরা লস্যিটা খুব খাই আরেকটা যেটা করি সেটা হল বিভিন্ন রকমের ফল ফল ফলগুলোকে বেশ ফলের যে রসটা সেটা বের করে নিয়ে ফল ফলের রস একটা আমরা রসের একটা শরবতের মতো তৈরি করি যদি দেখি কম ফল আছে যেমন এই এই কমলালেবু কিম্বা মুসুম্বি এগুলো হয়তো অনেকটা বেশি নেই বাড়িতে কম আছে তাহলে ওই রসের সঙ্গে একটুখানি আমরা জলও দিয়ে দিই ঠান্ডা জল দিয়ে তার সঙ্গে যেহেতু জলটা দিলাম অল্প সামান্য চিনি দিয়ে ওইটা তৈরি করি ওটাও খুব ভালোবাসে সবাই খেতে আমার ছেলে তো বিশেষ করে কোনও ফল চিবিয়ে খাবে না ওকে যে কোনও ফল খাওয়াতে হয় আমার ওইরকমভাবে পানীয় তৈরি করে আঙুর আঙুরগুলোও আমি কী করি চটকে নিয়ে আর একটা ছাঁকনিতে ছেঁকে নিই ছেঁকে যে রসটা বেরোলো সেটা ওকে আমি খাইয়ে দিই এমনকি বেদানা বেদানাও ও চিবিয়ে খায় না বেদানারও আমি একটা পানীয় তৈরি করে দিই সেটা বেশ একটা বেশ রঙিন মতো দেকতে হল ওই শরবতাটা ও সুন্দর খেয়ে নেবে ও যে বেদানা রসটা খেলো সেটা ও বুঝতেই পারে না ও ভাবে খুব একটা রঙিন জল আমি একটা শরবত একটা খেলাম এইভাবে বিভিন্ন রকমের পানীয় আমরা বাড়িতে তৈরি করি আর আমরা সবাই খাই